হ্যাঁ আমাদের এখানে স্বাস্থ্য সেবা বলতে অনেক সুবিধাই আছে এমন আছে অনেক সুবিধাও মাঝে মাঝে নেই সেগুলি আমি বলতে চাই যে স্বাস্থ্য সেবার কারণে যে সব মহিলারা প্রেগন্যান্সি মায়েদের জন্য যদি বা গাড়ি একটু বাড়ানো মানে এক জায়গায় ধরুন ডাকল এক জায়গায় একটা গাড়ি ডাকল আর এক জায়গায় গাড়িটা একটু আসতে দেরি হচ্ছে বা আরও এক জায়গায় সেটা ডেকেছে সেটা যেতে একটু দেরি হচ্ছে তার জন্য এই ব্যবস্থাটা বা এই গাড়ি গাড়িগুলো একটু বাড়ালে খুব ভালো হয় আর যেমন আছে ধরুন যেমন হসপিটালে হসপিটালে ডাক্তারগুলো আছে যেমন একজনের অসুবিধা হচ্ছে সেখানে সে আছে একসঙ্গে একজনের অসুবিধা হয় তা তো না ধরুন আরও একজনের অসুবিধা হচ্ছে ডাক্তার কার কাছে যাবে এর কাছেও থাকতে পারবে ওর কাছেও থাকতে পারবে এরকমভাবে একটা ডাক্তারের জায়গায় দুটো ডাক্তার করুক বা তিনটে করুক বা তারও আরও বেশি করলে আরও ভালো হয় এইভাবে ডাক্তার বাড়ানোর জন্য আমি বলতে চাই আর পরিবহণ ব্যবস্থার যে সব আমাদের এখানে রাস্তাগুলো আছে শহরের দিকে রাস্তাগুলো যেমন খুব সুন্দর আমাদের এখানে গ্রাম অঞ্চলের যে সব রাস্তাগুলো আছে দুটো গাড়ি পাশাপাশি একসঙ্গে রাস্তাতে যেতে পারে না তার জন্যে রাস্তা একটু বাড়ানো খুব প্রয়োজন আর যে সব রাস্তাগুলো আছে জলে যায় আমাদের এখানে যে সব রাস্তাগুলো আছে বর্ষার সময় রাস্তাগুলো জলে ডুবে যায় সেই সব আমাদের পাশে বড় খাল আছে সে সব রাস্তাগুলো যদি একটু উঁচু করে প্লাস্টার করে দেওয়া হয় বা এই সব বিভিন্ন রকমের রাস্তা বাঁধ টাধগুলো আছে সেগুলো উঁচু করে দেওয়া হয় সেগুলো খুব ভালো হয় বর্ষাকালে আর যেমন ধরুন শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো যেমন আমাদের মিড ডে মিল দেয় স্কুলে গেলে বই খাতা পেনসিল ব্যাগ জুতো সমস্ত সমস্ত সব কিছু দেয় আমাদের কোনো কিছু বলার নেই আমাদের সরকার খুবই ভালো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি করেছে অনেক কিছু দিয়ে আমরা খুব ধন্যবাদ